হ্যাঁ আমি বায়োগ্যাস প্ল্যান্ট দেখেছি আমার এলাকায় একটা বায়োগ্যাস প্ল্যান্ট আছে সেটি আমি দেখেছি এছাড়াও মানুষকে এটা বিভিন্নভাবে সাহায্য করে অনেকে বায়োগ্যাস প্ল্যান্ট তার বাড়িতে তৈরি করে নেয় প্ল্যান্ট তো তৈরি করা সম্ভব নয় তাই বায়োগ্যাস তাই তৈরি করেন যে বায়োগ্যাস পাওয়া যায় সাধারণত গোবর থেকে তো এই গোবর গ্যাসকে কাজে লাগিয়ে মানুষ রান্না করছে রান্নার যে জ্বালানি থাকবে সেই জ্বালানি হিসেবে ব্যবহার করেছে এছাড়াও বাড়িতে যে ইলেকট্রিক আছে বা বিদ্যুৎ আছে ওই ইলেকট্রিক বা বিদ্যুৎ উৎপন্ন করতে ওই বায়োগ্যাস খুব সাহায্য করে